ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা গড়ে তুলেছেন আমার খুব পছন্দের একজন খেলোয়াড় এমএস ধোনি সে খুব ভালো একজন খেলোয়াড় ভারতের বড় খেলোয়াড় তার খেলা দেখতে আমার খুবই ভালো লাগে তার ব্যাটিং স্টাইল আমাকে মুগ্ধ করে ফেলে বা তার খেলা একটা আলাদা ফিলিংস লাগে তার খেলা দেখে আমি মুগ্ধ হয়ে যাই তার খেলা আমি প্রত্যেক দিনই দেখি বা তার খেলায় একটা দেখতে আলাদা শান্তি লাগে তার খেলায় খুবই মানুষের উত্তেজনা বেড়ে উঠে বা তার খেলার মধ্যে যে একটা আলাদা অনুভূতি সেইটাও গড়ে ওঠে